গত কয়েক বছরে বিনোদনের অনেক প্রভাব পড়েছে যেমন আগেকার দিনে মানুষ একান্নবর্তী পরিবারে বাস করত তো সেখানে তখন তারা একসঙ্গে মিলে কোনো অনুষ্ঠান দেখতে যেত যেন যেমন যাত্রা সিনেমা সব কিছুই একসঙ্গে আনন্দ অনুভব করত প্রত্যেকে মিলে কিন্তু এখন সেইরকম সিনেমাও আর নেই এখন যেসব সিনেমা হচ্ছে মানুষের নানারকম ওই প্রেম একটা ছেলের দুটো বিয়ে তিনটে বিয়ে এরকম প্রেম ভালোবাসা এইসব নিয়েই হচ্ছে সিনেমা আর রেডিয়ো তো আগে মানুষ অনেকই শুনেছে রেডিয়োতে গান নাচ কত কি মানে গান আবৃত্তি নাটক সবকিছুই হত খবর শুনত মানুষ এখন তো রেডিয়ো উঠেই গেছে বলতে গেলে টিভি তো টিভিতেও মানুষ অনেক কিছু দেখেছে বা এখনও দেখছে কিন্তু এখন আবার বিশেষ করে সবসময় কম্পিউটার আর ফোনেতেই সবকিছু হচ্ছে